পশ্চিমবঙ্গের প্রধান বিনোদন যেগুলি আমরা মনে করে থাকি যেমন নৃত্যানুষ্ঠান বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে হয়ে থাকে এবং নাইট লাইফ জেলাগুলি আমার ঠিকমতন জানা নেই কেননা আমাদের আমাদের পশ্চিমবঙ্গের হুগলি ডিসট্রিক্টের মধ্যে নাইট লাইফ কোনো বার বা হোটেলের কথা এখানে জানা নেই আমার সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিনোদন আমরা এইটুকুই জানি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা নাচ গান ক্রীড়া প্রতিযোগিতা এ সমস্ত আনন্দ উল্লেকযোগ্য হয়ে থাকি